মিডিয়া এবং শিক্ষা ব্যবস্থায় বাংলা ভাষা পর্যাপ্তভাবে প্রতিনিধিত্ব লাভ করেছে কারণ আমরা ফোন টিভি রেডিও যেটাতেই শুনি না কেন বাংলায় সব কিছু খবর পাই এখন যেখানে যা হোক কোথাও যদি সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোথাও দুর্ঘটনা যা হয় মিডিয়া আমাদের সাথে সাথে তুলে ধরে এই কারণে আমরা খবরাখবর সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি আবার কোথাও একটা ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান হল সেখানে তুলে ধরার ফলে সেটা দেখে আমরা অন্য জায়গায় বা ও স্কুলে বা কোনো ক্লাবে সেই অনুষ্ঠানটা করার চেষ্টা করি আরও ভালোভাবে সেটা দেখে তারপর হল যে এখন যে বই বিভিন্ন ধরনের বই যখন পরীক্ষার রেজাল্ট বেরোয় যে এই ধরনের বই পড়ে এই ছেলেটা যে মাধ্যমিকে দশজনের মধ্যে একজন র্যাঙ্ক করেছে আমরা সেগুলো খবরাখবর পাচ্ছি দিয়ে আরও উন্নতির দিকে এগোচ্ছি